আমি বই পড়তে ভালোবাসি কিন্তু বইটি শেষ করতে কত সময় নেবো সেটা তো বলা কঠিন কারণ আমি গৃহবধূ আমার সংসারের সবকিছু সেরে বা সন্তানদের সেই ঠিকমতো দেখভাল করে আমি বইটা পড়তে বসি বইটা পড়তে পড়তে কখনও আবার কাজেও চলে যাই সেই জন্য আমার বইটা পড়তে একটু সময় লাগে আর বইটা আমি তাড়াতাড়ি শেষ করতে পারি না বইটা আমার শেষ করতে হয়তো যেটা ভালো গল্প দেখি হয়তো ইন্টারেস্ট যখন বেশি আসে তখন সেটাকে কী করে পড়বো সেই লক্ষ্যটাই থাকে তা সেটাকে তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করি কিন্তু অনেক সময় সেটা হয়ে ওঠে না তবে ইন্টারেস্টিং গল্প হলে সেটাকে আমি দু একদিনের মধ্যে শেষ করে দিই আর হচ্ছে আমার হচ্ছে সাপ্তাহিক কোনও সেরকম বইয়ের কোনও ই নেই তবে আমি হয়তো কোথাও লাইব্রেরিতে গেলাম একটা বই বেছে পড়লাম বা কোথাও বুক ফেয়ার হল সেখানে গেলাম সেখান থেকে একটা বই কিনে নিয়ে আসলাম সেটাকেও ওই অল্প সময়ের মধ্যে শেষ করলাম এইভাবেই আর কি বইকে ভালোবাসি বা বই পড়তেও ভালোবাসি এইভাবেই আর কি চলি